হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বলো হুম হুম ও তো কী মালা নেবে ফুল তো পুজার জন্য হ্যাঁ আর কবে লাগবে ওহ ওহ রজনীগন্ধা দেবে একন তো সিজেন নয় একটু দামটা বেশিই পড়বে তো তুমি যদি চাও তো বেল বা জুঁই ফুলের মালা নিতে পারো তো আমি হাতে বানিয়ে দিতে পারি একটু মোটাসোটা করে বানিয়ে দেবো নাঅয় বেল মালা বা জুঁই মালা তুমি যেটা হ্যাঁ

যেটা রজনীগন্ধা হ্যাঁ হ্যাঁ আর একটা গেঁদা ফুল হ্যাঁ বুঝতে পেরেছি হুম হুম হ্যাঁ ঠিক আছে আর তুলসী পাতা বেল পাতা সব হ্যাঁ ঠিক আছে না না না না একদম না আর পান কলা পান এসব কিছু নেবে না হুম

হ্যাঁ ঠিক আছে তবে রাখছি হ্যাঁ হ্যাঁ রাখছি তবে হ্যাঁ